ভারতের চাকরির বাজার খুবই খারাপ এখানকার চাকরির বাজার খুব খারাপ বলতে খুবই খারাপ বাইরের দেশে যতোটা উন্নত এখানের দেশে ততটাই অবনতি কারণ আমাদের দেশে আমি দেখতে পাচ্ছি আমি নিজে যে কতো বেকার মানুষ পড়াশুনো করে ঘুরে যাচ্ছে চাকরি পাওয়ার আশায় কবে তারা চাকরি পাবে কিন্তু তারা কোনো মতেই চাকরি পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ তারা এই ভা দেশটাতেই এমন একটা জিনিস ঘুরে যাচ্ছে মানে এমন একটা রাজনৈতিক ব্যাপার ঘটে যাচ্ছে যেখানে কোনো চাকরি পাওয়ার সম্ভাবনাটাই নেই কতো মানুষ যেমন ধরুন আমি কতো চেষ্টা করছি এখনকার চাকরি এই করো সেই করো তারপরে টাকা দাও তারপরে চাকরি এরকম একটা ব্যাপারে দাঁড়িয়ে গেছে এবার চাকরি করার ইচ্ছে থাকলেও কেউ আর চাকরিটা সঠিক সময়ে করতে পারছে না চাকরির সময় পেরিয়ে যাচ্ছে তবু চাকরি হচ্ছে না তো চাকরি এখন সবাই করে না এই জন্য অনেক মানুষ কম্পানির কাজও খুঁজে নিয়েছে তারা কম্পানির কাজ করছে কম্পানিতেই তারা সুস্থ আছে সবল আছে এই রকমভাবেই দিন কাটছে এইটাই বলতে চাই আমি